আমি এক অনুষ্ঠানে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেটা সেখানে মাংস রান্না করেছি দুশো জন খাওয়ার লোক রয়েছে সবাই বলছে যে এটা খুবই ঝাল হয়ে গেছে তো অনেক ভালোভাবে রান্নাটা করেছিলাম যাতে সুস্বাদু হয় এবং সেটা হয়েওছে সুস্বাদু কিন্তু দেখা যাচ্ছে সেটা ঝাল হয়ে গেছে ঝাল হয়ে যাওয়ার ফলে অনেকে খেতে পারছে না অনেকে ঝাল খেতে ভালোবাসে না তো এমন একটা পরিস্থিতিতে আমি এই ঝালটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে চিনি মিশিয়ে দিয়ে ঝালটাকে নিয়ন্ত্রণে আনি এবং সবাই সেটা ভালোভাবে খেয়ে রান্নার সুস্বাদ উপভোগ করে